আমাদের পারিবারিক রেসিপি বলতে যেটা হচ্ছে সেটা হচ্ছে সরষে ইলিশ এই সরষে ইলিশের অনেক পদ আমরা আমাদের পারিবারিক পরিবারে এই রান্নাটা চলে আসছে এবং এই রান্নাটা সত্যি আমার অসাধারণ ভালো লেগেছে এবং এই রান্না আমি অবশ্যই সবার সাথে শেয়ার করতে চাই